হ্যাঁ আমার মধ্যে ছোটোবেলা থেকেই কিছু ইচ্ছা রয়েছে যেইগুলো পূরণ করার জন্য আমি যথেষ্ট সচেষ্ট আমি ছোটোবেলা থেকেই বড় কোনো পুলিশ অফিসার হতে চাইতাম তাই আমি নিয়মিত পরিশ্রম করে আসছি ধরুন আমি স্কুল যাওয়ার আগে বা টিউশন যাওয়ার আগে সকালবেলা ভোর চারটে থেকে ছোটাছুটি করতাম নিয়মিত শরীরচর্চা করে যোগ ব্যায়াম করে তারপরে আমি বাড়িতে এসে টিউশন যাই এবং টিউশন থেকে ফিরে এসে বিকালে খেলাধুলো করি এবং খেলাধুলোর পরে আমি রাত্রে বেলার দিকে আবার ছোটাছুটি করি এই নির্দিষ্ট নিয়মের মধ্যে আমার সারাদিনটা কেটে যায় তার পরে ধীরে ধীরে বড় হতে থাকি বিভিন্ন কাজের চাপ এসেছে গেছে কিন্তু আমি কখনোই এই অভ্যাসটি বদলাইনি কারণ আমার একটিমাত্র ইচ্ছা রয়েছে পুলিশ অফিসার হওয়ার যেটার জন্য আমি এখনও সচেষ্ট এই জিনিসটায় উৎসাহের কথা বলতে গেলে আমি যখন ছোটোবেলায় ছোটোবেলায় স্কুল যাচ্ছিলাম তখন আমাকে একজন পুলিশ অফিসার খুব সাহায্য করেছিলেন সেই সাহায্য সেই সাহায্যের ফলেই আমি তার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলাম এবং আমি একজন পুলিশ অফিসার হওয়ার জন্য স্বপ্ন দেখেছি